অন্যান্য গ্রহে জীবন আছে কি না সেটা ঠিকঠাক হয়তো বলতে পারছি না কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন যে আছে অন্যান্য গ্রহে জীবন এবং আমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছি না গল্পর কিছু ব্যাপার না বিজ্ঞানীরা যেটা বলবেন সেটা হয়তো আমাদের এখন জানতে পারছি এটাই তাছাড়া কিছু না